হ্যাঁ বাবা লোকনাথ বস্ত্রালয়ে আসছি আমি বলছি বলছি কি আপনি কর্মচারী বলছেন হ্যাঁ বলছি আমি এখানে কি রকম ধরণের পোশাক পাওয়া যায় আমি আসলে বাড়ির সবার জন্য জামা কাপড় নেবো আর কি হ্যাঁ বাড়িতে তো বয়স্ক থেকে বাচ্চা সবাই সবাই তো থাকেন তো আমি সবার জন্য পুজোয় সবাইকে জামাকাপড় গিফট করবো সেই জন্য আমি সবার জন্য নেবো কিন্তু ডিসকাউন্ট কেরকম আছে

না আমি আমি তো একটা শাড়ি বা একটা ড্রেস নেবো বলছি না আমি এখানে বাড়ির সবারই জন্য সব সদস্যদের জন্য নেবো হ্যাঁ আমি সবার জন্য নেবো হ্যাঁ আমি একটা গাউন নেবো তো আমি আমার মায়ের আমি আমার মায়ের জন্য একটা শাড়ি নেবো শাড়ি ব্লাউজ সায়া সব কিছু নেবো আমার বাড়িতে ভাই আছে ভাইয়ের জন্য জামা নেবো প্যান্ট নেবো বাবার জন্য নেবো আমার ভাই পছন্দ করে নেবে তো আমি জানতে চাইছি যে কি রকম ডিসকাউন্ট আছে বা সব জিনিস পাওয়া যায় কি না

আচ্ছা তো সব রকম পোশাক পাওয়া যাবে তো এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো আমি তাহলে আজকে বিকেল নাগাদ যাচ্ছি বাড়ির সবাইকে নিয়ে তো আমি এটা জানার জন্য কল করেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি গিয়ে কথা হবে